আমার পশুদের সঙ্গে বন্ধুত্ব খুব ভালো কারণ আমি পশু পাখি পাখি খুব ভালোবাসি আমাদের বাড়িতে দুটো পশু আছে দুটো পশু বলতে দুটো পশু মানে পোষা কুকুর রয়েছে একটার নাম রামু আর একটার নাম ভুলু আমি যদি বাড়িতে না থাকি রামু ভুলু বাড়িতে থাকব না ছুট্টে বেরিয়ে চলে আসবে রাস্তার দিকে তাকিয়ে থাকবে আমি কখন বাড়িতে আসবো আমি যদি কর্মস্থলে চলে যাই ওরা রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে আমি কখন আসবো কর্মস্থল থেকে ফিরে আসবো সেই আশায় আমি আশামত ওরা ছুট্টে এসে আমার আমাকে জড়িয়ে ধরে স্নেহ দেখায় যেন প্রভুভক্তি দেখায় প্রচুর পরিমাণে যেটা দেখে আমি খুব আমার আপ্লুত আপ্লুত আমি তাদেরকে খাবার এগিয়ে দিই বাইরে থেকে এলেই আমি তাদের জন্য আপেল কলা নিয়ে আসি মানুষের মতো তারাও খায় সুন্দর একটু আধটু সেটার স্বাদ নেয় এবং বুঝতে শিখে যে কীভাবে তারা মনুষ্যের মতো ভালোবাসা পাচ্ছে সেটাও অনুধাবন করে তারা এটা ভালো লাগে এছাড়াও আমার দুটো খরগোশ রয়েছে ছোটো ছোটো খরগোশ দুটো সাদা সাদা খরগোশ খুব সুন্দর বাড়িতে এ মাথা থেকে ওমাথা ছুটে বেড়ায় খুব বাড়িতে সৌন্দর্য বৃদ্ধি করে সুন্দর মিষ্টি খরগোশ আমি ডাকলে চলে আসে একটির নাম দিয়েছি আমি সুইটি আর একটির নাম দিয়েছি আমি বিউটি খুব সুন্দর ঢাকা মাত্রই চলে আসে সুন্দর সিটির মাধ্যমে বুঝতে পারে যে প্রভু এলেই প্রভুর সাথে আচার ব্যবহার লক্ষণীয় এটা দেখতে পাওয়া যায়